আমার কাছাকাছি বর্ধমানের কৃষ্ণসায়র পার্ক যথেষ্ট বিনোদনমূলক একটা জায়গা এখানে কচিকাঁচারা অবশ্যই যায় তাদের জন্যে আলাদা একটা দিক নির্ধারণ করা হয়েছে এবং বাকি পুরো পার্কটাতে জল বা বোটিংয়ের ব্যবস্তা রাখা বোটিংয়ের ব্যবস্তা রাখা হয়েছে বিভিন্ন ধরনের খেলাধুলো আছে বা যাতে করে বাচ্চারা ভীষণ রকম এন্টারটেনড হয় এবং এখানে পার্কের বর্ধমান উন্নয়ন পর্ষদ থেকে একটা নির্দিষ্ট ফিজ ধার্য করা হয়েছে যার বিনিময়ে সেখানে ভিতরে ঢোকার ছাড়পত্রটা পাওয়া যায় এবং বিভিন্ন জায়গা আমাদের গোটা পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষজন কচিকাঁচাদের সঙ্গে নিয়ে এখানে আসেন এবং একটা দিন খুব সুন্দরভাবে তারা এখানে অতিবাহিত করতে পারে সেই সঙ্গে কৃষ্ণসায়র উত্তর পারে একটি ফুড প্লাজার আয়োজন করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের খাদ্য রসিকরা তাদের বিভিন্ন খাওয়ার দাওয়ার নিয়ে ভোজন রসিকরা তাদের রসনা তৃপ্তি করতে পারেন মোটামোটি এই নিয়ে আমার বর্ধমান জেলা